আমাদের ব্যবসায় আমরা নিজেরাই সাহায্য করি বাড়ির লোক তো আছে যখন আমরা পেরে উঠি না তখন বাড়ির লোক একটু সাহায্য করে কিন্তু বেশি সময় আমরা পশুদের যত্ন নিই ওদের খাওয়া দাওয়া জল ওষুধ এগুলো আমরা দিয়ে থাকি সময় মতো যখন কোনো কারণে দিতে না পারি তখন বাড়ির লোক ওগুলো তাদেরকে দিয়ে দেয় যাতে তারা খেয়ে সেগুলো খেয়ে তাদের শরীর ভালো রাখতে পারে এই জন্য পশুদের যত্ন আমরাই বাড়িতে থাকি আমরাই করি